সাঁতার যদি আমরা নরমালি বাইরে কোথাও মানে হচ্ছে একা কোথাও বড়ো জলাশয়ে গিয়ে সাঁতার কাটি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে সাঁতার নিরাপদভাবে কীভাবে কাটা যায় তো পিচ্ছিল থাকলে পায়ে খালি পায়ে হালকা করে আস্তে আস্তে হেঁটে তোমাকে যেতে হবে এবং জলের মধ্যে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে জলটা কতটা ডিপ কতোটা আমি নিজেকে কতোক্ষণ জলের মধ্যে সাঁতার কাটিয়ে ভেসে থাকতে পারবো সেই অনুযায়ী আমাকে অবশ্যই জলে নামা উচিত আর ঢেউ বা স্রোত যখন সমুদ্রে স্নান করতে যাবে তখন সাঁতার সেইভাবে যার যেরকম অভ্যাস আছে কেউ যদি নতুন সাঁতার জানে না তার জন্য অবশ্যই সাঁতার না যাওয়া উচিত এবং যে অল্প অল্প জানে তাকেও না যাওয়া উচিত কারণ সে সেই জিনিসটা প্রথমবার যদি যায় তাহলে অবশ্যই জিনিসটা অ্যাভয়েড করা উচিত কারণ তাতে অনেক বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে আর সাঁতার পিচ্ছিল বা বাদ প্রবল স্রোত কিছু থাকলে তাহলে তোমার এই তখন তোমাকে সেই হিসাবে ভালোভাবে প্রোটেকশান নিয়ে নামা উচিত কারণ জল এমন একটা জিনিস তোমাকে হেলদিও রাখবে প্লাস তোমার অনেক বড়ো ক্ষতিও হতে পারে সেই হিসাবে অবশ্যই যে জায়গায় তুমি নিজেকে নিরাপদ মনে করছো সেই জায়গাতেই নামো বা আমি খুব একটা ডিপ জলে সাঁতার কাটতে যা সাহস পাই না আমি সময় চাই যে যতোটুকু আমার ক্যাপাসিটি আছে আমি যতোটুকু পারবো করতে ততটুকুই করার চেষ্টা করি ওর চেয়ে বেশি আমি কখনোই করার সাহস করি না হ্যাঁ এবার নরমালি তুমি যদি পুকুরে বা য বড়ো জলাশয় বা ঝিল যেটাকে বলা হয় সেগুলো যদি তুমি নাবো তো সেখানে স্রোতের তো সেরকম কিছু নেই কিন্তু ডিপ বা জলটা কতোটা ডিপ জলের মধ্যে কী কী আছে সেই নলেজটা নিয়েই সেই জিনিসটা ভেবে চিন্তেই নামা উচিত নাহলে তোমার বড়ো বিপদ হতে পারে তো আর সাঁতার সুইমিং পুলের জল এক রকম পুকুরের জল আরেক রকম সেগুলো ভীষণ ঘন হয় পুকুরের জল সেহেতু যখন এগিয়ে যাবে তুমি তোমার অনেক শক্তি প্রয়োগ হবে তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভাবনা চিন্তা করে নামতে হবে কারণ সেই জলটা তোমাকে কাটাতে কষ্ট হবে যেটা তোমার সুইমিং পুলে কষ্টটা হয় না তো সেই ক্ষেত্রে যখন তুমি কোনো পুকুরে নামবে তখন তোমাকে এই ভেবে চিন্তে বা একটু সামনে সাঁতার হালকা করে কেটে যে তুমি কতোটা যেতে পারছো তোমার বডিটা কতোটা নিতে পারছে সেই হিসাবে তুমি নামো নেমে সেই হিসাবে দেখে তোমাকে সাঁতার কাটা উচিত আর অবশ্যই অবশ্যই যেন তোমার সাথে একা নামার থেকেও ভালো হয় যে কেউ যেন থাকে তাহলে তোমার খুব ভালো হবে কিছু প্রব্লেম হলে সে যাতে তোমাকে নিয়ে আসতে পারে বা তুমি অনেকটা দূরে চলে যাচ্ছো নিজের জলের গভীরত্বটা না বুঝেই তো সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো খেয়াল রাখবে সেই হিসাবে তুমি এগিয়ে যাবে এবং সাঁতার কাটবে অবশ্যই এগুলো ভালো করে সাঁতার যদি তুমি কাটতে জানো তাহলে তুমি নি যেতে পারো আদার ওয়াইস ব্যা যদি হঠাৎ করে তুমি উপর দিয়ে ঝাঁপ মারার চেষ্টা করো তাহলে যদি নিচে অনেক কাদা বা পিচ্ছিল থাকে সেই ক্ষেত্রে তোমার মাথা ইনজুরি হওয়ার ভয় আছে আর আটকে যাবে তুমি পাঁকের মধ্যে হয়তো আটকে যেতে পারো খুব বেশি জোরে লাফ মারলে তো তখন খুব বড়ো রিস্ক এগুলো তো অবশ্যই তোমাকে সেই হিসাবেই জলটা ভেবে তোমায় নামতে হবে তুমি যদি কোনো জলাশয় বা গঙ্গা নদী কোনো নদীতে বা কোনো বড়ো কোনো জায়গায় না জেনে নামো তো তোমাকে সেই হিসাবে সাবধানতা রেখেই নামতে হবে